সরকারের কাছে স্থানীয় প্রতিনিধি আমাদের এমপি তিনি আমাদের কথা মন দিয়ে শোনেন না তিনি আমাদের ব্যবস্থা বা অন্য কিছু ব্যবস্থা করে দেন না তিনি কোনো জরুরি কাগজপত্রের জন্য তার কাছে যে সই আনতে যাওয়া হয় তিনি খুব জরুরি মানুষ তা সত্ত্বেও তার একটা সই দেওয়া উচিত কিন্তু তিনি এ বাড়িতে থাকলেও বলেন আমার সময় নেই আজ আসবেন কাল আসবেন এমন করে তিনি এরকম করতে থাকলে আমাদের খুব অসুবিধা হবে তিনি যেন এমন না করেন সেদিকে সরকারদের একটু দেখতে হবে যাতে তিনি আর এমন না করেন